হ্যাঁ হ্যাঁ বলুন শুনতে পাচ্ছি আমি হ্যাঁ হ্যাঁ দিচ্ছি একটু একটু ওয়েট করুন হ্যাঁ বলুন সমেলশ্বরী মন্দির আচ্ছা সম্বলেশ্বরী মন্দির ওই কালী মন্দির তো আচ্ছা আচ্ছা হ্যাঁ ও আচ্ছা আপনি কি এই এলাকায় নতুন না কি না কি সেই জন্য আপনি বোধ হয় চিনতে পাচ্ছেন না আচ্ছা হ্যাঁ ওখানে তো সবাই পুজো দিতে যায় হ্যাঁ যান না এই আরেকটু এগিয়ে গিয়েই আপনি আমি বলেছি আপনি এদিক দিয়ে মানে এই যো লম্বা রাস্তাটা দেখছেন তো যে মেন রাস্তাটা পুরো এখান থেকে দু কিলোমিটার যাবেন দু কিলোমিটার গিয়ে ডানদিকে গলিটায় ঢুকবেন ঠিক আছে ডানদিকের গলিতে কিছু দূর গিয়ে দেখবেন একটা লাল রঙের শিব ঠাকুরের মন্দির আছে ওটা ওই শিব মন্দির থেকে বাঁদিকে যাবেন বাঁদিকে কিছুটা গিয়ে একজনকে একটু জিজ্ঞেস করবেন ওখান থেকে আর দু মিনিট ঠিক আছে ওখান থেকে দু মিনিটেই আরাকটা মন্দির পাবেন সাদা রঙের দেখতে কারণ মায়ের মন্দির সাদা রঙের তো খুব সুন্দর মন্দিরটা ওইখেনে গেলেই আপনি বুঝতে পারবেন ওটাই মায়ের মন্দির কারণ ওদিকটা একটু ছোট্টো গলি মতো তো সেই জন্য ওখানে আপনি বুঝতে পারবেন না তো ওখানে গেলে কাউকে জিজ্ঞেস করে নেবেন শিব মন্দিরের কাছে হ্যাঁ হ্যাঁ একদম ডানদিকে গিয়ে দেখবেন যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ শিব মন্দির থেকে বাঁ দিকে গিয়েই কাউকে একটা জিজ্ঞেস করে নেবেন কিছু দূর গিয়ে হুম হ্যাঁ ওখানে পুজো তো আমাদের মায়ের মন্দির তো খোলে সকাল সাতটাতে সাতটা থেকে দুপুর দুটো অব্দি আপনি পুজো দিতে পারবেন কারণ দুটোর পরে ভোগ হয় তারপরে এক ঘন্টা মতো বন্ধ থাকে তারপরে আবার তিনটে সাড়ে তিনটে দিয়ে খোলা থাকে হ্যাঁ হ্যাঁ ওখানে বসিয়েই ভোগ খাওয়ায় ওরা প্রত্যেকদিনই খিচুড়ি প্রসাদ মায়ের ওগুলোই খাওয়ায় ফল প্রসাদ আর আপনি যদি পুজো দিতে চান ওখানে পুজোও দিতে পারবেন ওখানে ডালাও পাওয়া যায় সবই ওখানে ব্যবস্থা আছে আর সবই ওখানে আছে দিয়ে দিতে পারবেন হ্যাঁ আমিও চার পাঁচবার গেছি আমি জানি মিনিমাম চল্লিশ টাকা থেকে শুরু হয় চল্লিশ টাকা দিয়ে ফুল মালা সাথে সন্দেশ যা ওখানে থাকে তা দেওয়া হয় এবারে আপনি যতো পারবেন ততো দিতে পারবেন একশো দেড়শো যা পারবেন তাই দিতে পারবেন আর দক্ষিণাটা আলাদা দিতে হয় না সেইটা তো দোকান আপনি পাবেন না আপনি ওখানে যারা পুজো করেন আর যেখানে অফিস ঘর আছে না সেখানে আপনি জিজ্ঞেস করবেন ওনারা ওখান থেকে টাকা জমা নিয়ে ওনারাই সেটা ব্যবস্থা করে দেয় বললে পরে কারণ এটা আমি দেখেছি আমি জানি না মানে ঠিক ঠাক আপনাকে ওখানে গিয়ে জিজ্ঞেস হবে ঠিক আছে আর ঠিক আছে দেখে যাবেন আর বলছি কোনো অসুবিধা হলে ওখানে কাউকে জিজ্ঞেস করে নেবেন এইটাই ভালো হবে কারণ এতোটা দূর রাস্তা তো হয়তো আপনি ভুলেও যেতে পারেন ঠিক আছে শুধু ওই শিব মন্দিরটা মনে রাখবেন হ্যাঁ হ্যাঁ শিব মন্দিরটা মনে রাখবেন ঠিক আছে ঠিক আছে আসুন তাহলে হুম হুম হুম হুম হুম হুম